প্রধানমন্ত্রী জনধন যোজনা হলো শূন্য ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে যে মিনিমাম একটা অ্যামাউন্ট জমা রাখতে হয় এক্ষেত্রে কোনো টাকা জমা না রাখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় এবং এখানে এটিএমে কার্ড ব্যবহার করা যায় এবং সে ক্ষেত্রে এটিএমের কোনো চার্জ দিতে হয় না এবং মিনিমাম কোনো টাকা ব্যাঙ্কে জমা না রাখলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল থাকে এবং ব্যাঙ্ক কোনো ফাইন নেয় না এবং কোরোনা কালের সময়তে আমার একজন পরিচিত জনধন যোজন অ্যাকাউন্ট আছে সেই সময়ে এক হাজার পাঁচশো টাকার মতো সে পেয়েছিলো ভারত সরকারের তরফ থেকে